আমার কাছে একটি ল্যাকমির সান্সক্রিন আছে যেটি আমি কিছুদিন থেকেই ব্যবহার করছি এবং এটি ব্যবহার করার পর থেকে আমার মুখে ব্রনর পরিমাণটা অনেকটাই বেশী পরিমাণে বেড়ে গিয়েছে তাছাড়াও মুখের মোলায়েম ভাবটাও নষ্ট হয়ে গিয়েছে এটি ব্যবহার করার পর থেকে আমার মুখে দাগ ছোপ দেখা গিয়েছে মুখটা অনেকটা রুক্ষ হয়ে গিয়েছে তাছাড়াও মুখটা কিছুটা কালো হয়ে গিয়েছে তাছাড়াও এটির ব্যবহার করা খুবই কষ্টকর কারণ এটি অনেকটাই বেশী ব্যয়সাপেক্ষ